তিনটি নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম নিয়ে আসছে ইএ মার্বেল জুটি ইএ নিশ্চিত করেছে যে এই তিনটি গেমিং শিরোনাম কনসোল এবং পিসের জন্য মুক্তি পাবে মার্বেল মহাবিশ্বে এই তিনটি গেমের নিজেস্ব গল্প সেট করা হবে ইএ মার্বেল এন্টারটেনমেন্ট একটি নতুন আয়রন ম্যান গেম এবং ব্ল্যাক প্যান্থার গেম নিয়ে তৈরি করবে বলেই এ আশা করা হচ্ছে মার্বেল এন্টারটেনমেন্ট একটি জনপ্রিয় গেম কোম্পানি ইলেকট্রনিক আর্টস একটি দীর্ঘমেয়াদী চুক্তির ঘোষণা করেছে আর সেই চুক্তির ফলে মার্বেল কমিক চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনটি নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার লঞ্চ করেছে এই দুই সংস্থা ইলেকট্রনিক আর্টসের তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে তিনটি গেমিং টাইটেলিং কনসোল এবং পিসের জন্য লঞ্চ করা হবে প্রসঙ্গত মার্বেল গেমস চলতি বছরের শুরুতেই ঘোষণা করছে যে তারা একটি নতুন আয়রন ম্যান গেম নিয়ে কাজ করছে এটিকে ইলেকট্রনিক্স আর্টস ফিফা মাস এফেক্ট নিড ফর স্পিড সহ আরও একটি গেমিং টাইটেলের জন্য বিখ্যাত অফিশিয়াল ব্লগ পোস্ট অনুসারে এই তিনটি গেমের নিজস্ব মূল গল্প থাকবে মার্বেল মহাবিশ্বে সেট করা হবে এটির শিরোনাম এখন ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে একটি একক প্লেয়ার গেম হতে চলেছে গেমটি আয়রন ম্যান একজন বিলিয়নিয়ারের এবং সুপারহিরোর উপর ভিত্তি করে করা হবে ইলেকট্রনিক্স আর্টস আর নিশ্চিত করেছে যে আয়রন ম্যান গেমটি চরিত্র সমৃদ্ধ ইতিহাস টনি স্টার্কের জটিলতা কারিশমা এবং সৃজনশীল প্রতিভাকে চ্যানেল ট্যাপ করবে যদিও গেমটি কবে নাগাদ লঞ্চ করবে তার গেম প্ল্যান সহ অন্যান্য জরুরি বিষয়গুলির সম্পর্কে এখনো জানানো হয়নি ইএর তরফ থেকে জানানো হচ্ছে অলিভিয়ার প্রৌলক্স যিনি মার্বেলের গার্ডিয়ান্স অফ দ্য গ্যাল্যাক্সির মতো মার্বেল শিরোনাম তৈরি করেছেন তিনি বর্তমানে ডেভেলপার দলে নেতৃত্ব দিচ্ছেন এটিও অনুমান করা যাচ্ছে যে মার্বেল গেম শীঘ্রই একটি নতুন ব্ল্যাক প্যান্থার গেমও নিয়ে আসবে পশ্চিমবঙ্গের আর একটি এসকেপ গেম বিখ্যাত এসকেপ গেম হতে চলেছে রিভার রাফটিং এটি একটি জনপ্রিয় ওয়াটার বেস স্পোর্টস খরস্রোতা নদীতে রিভার রাফটিং একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার ভারতের বিভিন্ন স্থানে এই রিভার রাফটিং হয় কোথায় কোথায় হয় এই অ্যাডভেঞ্চারগুলি সেগুলি হল মানালি মানালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে বাঞ্জি জাম্পিং প্যারাগ্লাইডিংয়ের মতো একাধিক অ্যাডভেঞ্চার গেম রয়েছে সে রকম বিয়াস নদীতে রিভার রাফটিংয়ের সুযোগও রয়েছে ঋষিকেশ ঋষিকেশের খরস্রোতা গঙ্গাতে রিভার রাফটিং করার সুযোগ সুবিধা রয়েছে ঋষিকেশ থেকে ব্রহ্মপুরী অবধি রিভার রাফটিং করতে পারবেন গোকর্ণ গোকর্ণ কর্ণাটকের গোকর্ণে রয়েছে রিভার রাফটিংয়ের সুযোগ গোকর্ণের ডানভেলি নদীতে আপনি রিভার রাফটিং করতে পারবেন